হ্যাঁ ম্যাম আমি একজন কাস্টমার বলছিলাম আর আমার কিছু বই নেওয়ার ছিল আর কি আপনাদের দোকান থেকে কিছু বই কিনতাম এই যেমন ধরুন রামায়ণ মহাভারত বা হিস্ট্রি অনার্সের কিছু বই ফিলোজফি অনার্সের কিছু বই এই ধরনের কিছু বই কিনতাম কেমন কী ডিসকাউন্ট আপনারা দিচ্ছেন আ্যঁ না আপাতত একটা করেই নেব

হ্যাঁ কিন্তু অনলাইনে তো দেখি থার্টি পার্সেন্ট কী ফর্টি পার্সেন্ট এরকম ছাড় দিচ্ছে হ্যাঁ সে তো অবশ্যই আর তাও আপনারা আর একটু দেখেশুনে করুন না আমার বুঝতেই তো পারছেন আমি ধরুন এক একটা পেপারের এক একটা পেপার নিচ্ছি এক একটা সাবজেক্ট থেকে ধরুন তিনটা করে পেপার বই নিচ্ছি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থার্ড পেপার এই ধরনের তাহলে এক একটা পেপার হাজার টাকার উপরে দাম তাহলে হুম সে তো বুঝতে পারছি তাও আপনারা একটু দেখুন না হচ্ছে যদি করতে পারেন আর অনেকগুলো টাকা তো ও আরচে বেশি পার্সেন্ট ডিসকাউন্ট দেবেন না নাকি হুম আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাই আমি আপাতত আপনাকে থাহলে আমি দেখে শুনে বলব আরও আমি দেখি দোকানে কেমন কী ডিসকাউন্ট দেয় হুম হুম হুম হ্যাঁ তারপরে আমি আপনাকে আমি আপনাকে তারপরেই জানাব হুম ঠিক আছে হ্যাঁ